বিগত কয়েক দশক ধরে আমরা দেখছি পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতবর্ষে বেশ কিছু উপার্জনের বিকল্প পথ তৈরি হয়েছে এই প্রজন্মের তরুণ তরুণীরা যখন চাকরি বা উপার্জনের পথ হিসাবে নিজেদের কিছু করতে পারছেন না নিজেরা সরকারিভাবে বা বেসরকারিভাবে চাকরি খুঁজে পাচ্ছেন না তাঁরা সেক্ষেত্রে আমাদের বেশ কিছু নতুন দিক খুলে গেছে এই ইন্টারনেটের যুগে বা ইন্টারনেটের দৌলতে বলা যেতে পারে যেমন এখন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে ইন্টারনেট যেটা আমাদের উপহার দিয়েছে সেটা হচ্ছে ইউটিউব এখানে আমরা দেখছি বর্তমান যুগে বিভিন্ন ধরণের বিষয়বস্তু নির্মাতারা নিজেদের গুণের দ্বারা বেশ কিছু ভিডিও তৈরি করছেন এবং সেটি ইউটিউবে দিচ্ছেন তার ফলে যেমন আমরা দেখতে পাচ্ছি রান্না বিষয়ক কিছু ভিডিও হচ্ছে বা কেউ কোনো জায়গায় ভ্রমণ করছেন সেই ভ্রমণের ভ্রমণের অভিজ্ঞতা দিচ্ছেন সেই জায়গার তথ্য দিচ্ছেন সে জায়গার বিভিন্ন যে ঐতিহাসিক বা ভৌগোলিক নির্দেশ সেইগুলোও আমরা পাচ্ছি তার ফলে মানুষের যে সুবিধাটা হচ্ছে মানুষ ঘরে বসেই এখন সবকিছু জানতে পারছেন এই ইউটিউবার বা বিষয়বস্তু নির্মাতাদের এই অবদানের জন্য তারা কিন্তু বর্তমান যুগে অনেকটাই সাহায্য করছেন এর ফলে কি হচ্ছে না এই বিষয়বস্তু নির্মাতারা এর থেকে কিন্তু উপার্জনও করছেন অর্থাৎ তাদের এই ভিডিওগুলো যত বেশি সংখ্যক মানুষ দেখবেন তারা কিন্তু সেই অনুযায়ী তাদের উপার্জন হিসাবে ইউটিউবের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন তার ফলে কি হচ্ছে না মানুষের জীবনে বা এই প্রজন্মের যে দিশেহারা তরুণ তরুণীরা রয়েছেন তারা একেবারে সরকারি বা বেসরকারি চাকরিতে না যুক্ত হয়েও তারা কিন্তু উপার্জনের পথ হিসাবে বেছে নিচ্ছে তাই ভারতে বা সারা বিশ্বে এই ধরণের কাজ যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে এবং এটি দৈনন্দিন জীবনেও মানুষের অনেক সাহায্য করছে